হ্যালো আচ্ছা দাদা দিদি সরি দিদি বউবাজারে নতুন তো পোশাক আসতে চলেছে শুনলাম তো কিছু কুর্তি শাড়ি নেওয়ার ছিলো তো ঢাকাই কতো করে চলছে বারোশো কমের মধ্যে যে শুনলাম কিছু দিন আগে পাঁচশো ছয়শো করে দিচ্ছে ও সেটা অফার নাই এখন এখন না আমি তো খুব আশা করেছিলাম যে এখান থেকে নেবো একটা কমের মধ্যে বালুচরি আছে বালুচরি কতো হবে প্রাইসটা হ্যাঁ ও পনেরোশো বালুচরি একটু কম নেওয়া যায় না একটু কম নিয়েন আর কী কী আইটেম আছে আপনাদের এখানে কাতান কাতান আছে কাতান কাতানের প্রাইসটা একটু শুনবো ও দুই হাজার টাকা করে কাতান নিচ্ছেন একটু কমেও সমে দিয়েন দাদা দিদি আপনার দোকানের তো সব কিছুরই বেশি বেশি মনে হচ্ছে একটু কম সম নিয়েন ঠিক আছে আপনাদের অ্যাড্রেসটা ঠিক বউবাজারেই তো আর কুর্তি কী দামের মধ্যে আছে কুর্তি কতো থেকে শুরু কতো থেকে ও পাঁচশো ছয়শো ব্র্যান্ডেড না আচ্ছা আচ্ছা সব পাঁচশো ছয়শো করে আর ইসে আনারকলি হবে আনারকলি কুর্তির মধ্যে তোমার আর একটা যে নতুন বের হয়েছে যেটা হলো নায়রা কাটা নায়রা কাটিং ও নায়রার দাম কতো হবে আচ্ছা ঠিক আছে আসবো তাহলে ঠিক আছে